যোগব্যায়াম অনুশীলনে নতুন কাউকে পরামর্শ অবশ্যই দেব সবাইকেই পরামর্শ দেব যোগব্যায়াম প্রাণায়ামের কারণ এতে শরীর সুস্থ থাকে সতেজ থাকে এবং শারীরিক শারীরিকভাবে যেমন সুস্থ থাকে তেমনি মানসিকভাবেও সুস্থ থাকে